আমার দ্বারা মনে হয় শিশুদেরকে বাংলা ভাষা শেখানো গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে তারা ছোটো থেকে যদি শেখে সবথেকে ভালো কারণ তারা পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে তাদের মাতৃভাষা হল বাংলা তারা পশ্চিমবঙ্গে জন্ম নিয়েছে তাদের মাতৃভাষা হল বাংলা তার একটাই কারণ যে তারা যে পশ্চিমবঙ্গের রীতিনীতি হিসাবে রীতিনীতি হিসাবে তারা বাংলা মাতৃভাষা তাদেরকে শিখতে হবে এইটা আমার মনে হয়